হ্যাঁ আমি যেহেতু পাখির ফ পাখির ফটো তোলার চেষ্টা করেছি পাখির সামনে গেলে তো পাখি উড়ে চলে যাবে ওই জন্য করে আমি গাছের আড়াল থেকে ফটো তুলেছিলাম তা আমার একটা দিদির দেখিয়েছিলাম ওই দিদিটাও দেখেছিল বলেছে খুবই সুন্দর হয়েছে ফটো আমি বলি ঠিক আছে খুবই সুন্দর হয়েছে তা আমি বাড়িতে নিয়ে এসে আমার একটা কাকার কাছে পাঠিয়ে দিয়েছিলাম সেই কাকাটা ফটো বার করে দিয়েছে গ্রাফ করে দিয়েছে আমি নিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম এরকম আমার মাসির বাড়ি গিয়েছিলাম তো মাসির বাড়ি একটা পাখিরালয় বলে আছে ওই পাখিরালয় গিয়েছিলাম গিয়ে দাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির পাশে ফটো তুলছিলাম কত বিভিন্ন রকমের পাখি দেখছিলাম দেখার পরে আমার কাকার বললাম ও কাকা আমি একটু দাঁড়িয়ে রয়েছি আমার একটু ফটো তুলে দাও কাকা বলল হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো আমি ফটো তুলে দিচ্ছি তা আমি দাঁড়িয়ে ছিলাম ফটো তুলে দিয়েছে কত হিট হিট করে ফটো তুলে দিয়েছে আমার তারপর একটা পাখির নাম জানি না কত রকম পাখি ধরনের শুধু ওই একটাই পাখির নাম জানি আর একটা পাশে আঙ্কেল ছিল ওই আঙ্কেলটার জিজ্ঞেস করলাম যে এই পাখিটার নাম কী কাকা তখন ওই পা ওই আঙ্কেলটা তখন এক এক করে সব পাখির নাম বলছে আমি বলি হ্যাঁ আমি এই পাখিগুলোর নাম জানি শুধু তুমি এই পাখিটার নাম বলো তা ওই কাকাটা ওই আঙ্কেলটা হচ্ছে ফট পাখিটার নাম বলে দিল আমার খুবই ভালো লেগেছে ওই আঙ্কেলটা আমি বলি ও আঙ্কেল আমি এখানে একটা দাঁড়িয়ে আছি খুবই সুন্দর দেখে আমার একটা ফটো তুলে দাও ওই আঙ্কেলটাও ফটোটা তুলে দিল আমি বলি যে হ্যাঁ হেবি সুন্দর হয়েছে তুমি কী ক্যামেরা তোলো বলছে হ্যাঁ আমি ক্যামেরা করি এখানে তা আমি বলি আমার দু চারটে এখানে ফটো তুলে দাও আমার একটা মাসির বাড়ি গিয়েছিলাম ওইরকম একটা জঙ্গল মতন আছে ওই জঙ্গলে পাখি শুধু কিচিরমিচির কিচিরমিচির করে আমি আমি যেহেতু গিয়েছি তো ওই জন্য করে দুটো ফটো তুললাম পাখির ফ পাখির ফটো তুলতে গেলে সামনে গেলে ও ভয়েতে উড়ে পালাবে ওই জন্য করে আমি পাশ থেকে গাছের গাছের আড়াল থেকে ফটো তুলেছি খুবই সুন্দর পাখির ফটো একটা টিয়া পাখি আমাদের বাড়ি পুষেছি ও খুবই ক খুবই সুন্দর সুন্দর করে কথা বলে মিঠু মিঠু করে ডাকে কুটুম্ব আসলে কে এসেছে কে এসেছে কুটু্ম্ব এসেছে এরকম বলে আমার ওরকম একটা কাকার বাড়ি গিয়েছিলাম কাকাদের বাড়ি খুবই সুন্দর সুন্দর পাখি পুষে রেখেছে দেখেছি ফটো তুলেছি আমি বলি হ্যাঁ কাকা আমি চলে যাচ্ছি পরে ফের আবার আসব